আমরা যখন কোনো বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই তবে সেখানে গিয়ে আমাদের থাকা এবং খাওয়া এ দুটোর চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তেই হয় কেননা এই যেমন আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম দুবছর আগে সেখানে গিয়ে আমার সবচেয়ে থাকার প্রবলেমটা বেশি হলো কেন সে খুব হোটেলে খুব মানে প্রচণ্ড ভাড়া এবং প্রচণ্ড টাকা দিয়ে হোটেলগুলোতে থাকতে হয় এক নম্বর আর দু নম্বর ওখানকার খাওয়া দাওয়ার সাথে আমাদের পশ্চিমবঙ্গের খাওয়া দাওয়ার কোনো মিল নেই কেননা দক্ষিণ ভারতীয় খাওয়া দাওয়া আমরা ঠিকমতো খেতে পারি না আমরা যেমন ভাত ভাত খেতে ভালোবাসি ওখানে ভাতটা ঠিকমতো পাওয়া যায় না দক্ষিণ ভারতের খাওয়া দাওয়াগুলো আমাদের সেরকমভাবে খেতে পারি না আমরা তার জন্য ভীষণ আমরা অসুবিধার মধ্যে পড়ি আর থাকার জন্য যে হোটেলগুলো রয়েছে সে হোটেলগুলো একেতে চিকিৎসার জন্য যেহেতু গিয়েছি একে চিকিৎসার খরচ তার উপর হোটেল খরচ এতো যেটা আমাদের বহন করতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তা আমরা যার জন্য যদি কম খরচে কোথাও হোটেল পাওয়া যায় তাহলে আমাদের খুব ভালো হয় কিন্তু আমরা যেহেতু সেই হোটেলগুলো খুঁজে পাই না বা আছে কিনা আদৌ জানি না তার জন্য আমাদের খুব অসুবিধার মধ্যেই পড়তে হয় এই এই বাইরে গেলে খাওয়া আর থাকা এই দুটো নিয়ে মনে হয় প্রায় প্রত্যেক মানুষকেই কিছু না কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয়